আমি একবার সাধ্যর আশ্রম গিয়েছিলাম সেখানে খুবই নিরিবিলি এবং শান্ত একটি পরিবেশ সেখানে কেউ কোনো ক সবাই চুপচাপ হবেই নিরিবিলি শান্ত জায়গা এবং সেই পরিবেশ আমার খুবই ভালো লেগেছিলো কারণ যেহেতু আমি শান্ত নিরিবিলি জায়গা পছন্দ করি তাই সেই জায়গাটি আমার খুব ভালো বলে মনে হচ্ছিলো তাই ভালো বলে মনে হয়েছিলো তাই সেখানে তাই জায়গাটি এতো তার জায়গাটির এত বিশেষ বলে আমার মনে হয়েছে